হ্যাঁ আনিশা মোবাইল থেকে বলছেন স্যার আমার একটা অ্যান্ড্রয়েড ফোন দরকার ছিল একটু কম রেঞ্জের মধ্যে তো এখন কী কী ফোন অ্যাভেলেবেল আছে আপনার কাছে কম বলতে এই ধরুন দশের মধ্যে কী সেট ভালো হবে একটু হুম হুম ওই রিয়েলমি সি টুটা হবে আচ্ছা ওইটার কী কী ফিচারস আছে র্যাম রম এগুলো একটু হ্যাঁ একটু ও আচ্ছা ওইটা ওই যে চার চৌষট্টি যেইটা ওইটা ওইটা কত পড়বে আপনার কাছে

ওইটা একটু দশের মধ্যে হবে না ও আচ্ছা আর ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ানটা ওটা অ্যাভেলেবেল আছে হুম হুম

আর ইয়ে পোকো এম টু প্রোটা হ্যাঁ ওই চার ছয় চৌষট্টি যেটা ওটা হবে ওটা দশের মধ্যে হয়ে যাবে তো ও ঠিক আছে আচ্ছা ওর সাথে আমাকে ফ্রি কিছু দেবেন না ঠিক আছে হুম

ও টোটাল ফ্রি অফ কস্টটা হবে না তাই তো আচছা ওই আর যদি একটু প্রোটেক্টার আর কভার এইগুলো শুধু ফ্রিতে হবে তো নাকি ঠিক আছে স্যার আর বলছিলাম কি ওই আর একটু যদি পনেরোর মধ্যে যদি হয় তাহলে কী কী সেট থাকবে বলুন তো একটু ভালো টি ওয়ান পেয়ে যাব আচ্ছা টি ওয়ানে কী কী ফিচার্স আছে মানে একটু বলুন হুম হুম আমি যদি ডিটেইলস ঠিকঠাক মানে কথা আপনার সাথে ফোনে যদি ঠিকঠাক হয় দামটা ঠিক হয়ে যায় তাহলে আজকে সন্ধ্যার দিকেই যাব হুম

হুম আচ্ছা

আচ্ছা ও ঠিক আছে আর আর স্যার ওই বলছিলাম যে আর কী স্পিকার কেমন দামের আছে আপনার কাছে স্পিকার ওই যে বড় স্পিকারগুলো হয় না মাইকের মতো বাজে জোরে জোরে হোম থিয়েটারের মতো আছে তো ওগুলো আপনার কাছে আছে তো ওটার রেঞ্জ কেমন পড়বে হাজারের মতো ও ঠিক আছে তাহলে স্যার আমি বিকালে আপনার দোকানে যাচ্ছি গিয়ে কথা হচ্ছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাখলাম